দৌড়ানোর ব্যাপারে স্বাভাবিক আমি পায়ে অ্যাঙ্কলেট ব্যবহার করি শু ব্যবহার করি এবং সকালে ভোরের দিকে খুব পছন্দ করি দৌড়ানো ভোরের দিকে দৌড়ালে মন টন শরীর স্বাস্থ্য সমস্ত কিছুটা নিরিবিলি মানুষজন পাওয়া যায় এবং নিজেকে খুব হালকা অনুভব করি ভোরের দিকে হুম তো এটা খুব পছন্দ আমার দৌড়াতে এবং আমার খুব ভালো লাগে